হ্যাঁ আমি ধ্যান এবং প্রাণায়াম এবং শ্বাসের ব্যায়াম করে থাকি এগুলি আমার যোগ ব্যায়াম অনুশীলনে গুরুত্বপূর্ণ খুবই মানে ভূমিকা পালন করে থাকে যেমন আমার একটু হাঁটুর প্রবলেম রয়েছে কোমরে ব্যথা রয়েছে তো সে ক্ষেত্রে ব্যায়াম হচ্ছে আমাকে ডাক্তার করতে বলেছে তাই আমি রোজ নিয়মিত ব্যায়াম করে থাকি যোগ ব্যায়াম তো তার জন্য আমার শরীল সুস্থ থাকে আমার কোমরের ব্যথা হাঁটুর ব্যথার এই যে মানে অসুবিধায় আমি ভুগছি সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে বলে আমি মনে করি যেহেতু ব্যায়াম করা খুবই ভালো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে সেটা মানে মানে শরীর খারাপ হলেও মানে করলে ভালো না হলেও করলে ভালো আমার মতে